হ্যাঁ আমি পলাশ বিশী বলছি বলছিলাম যে আমি নদিয়া থেকে ফোন করছি তো আপনি তো কলকাতায় আছেন না আমি এটা কি কোনো কলকাতার কোনো ক্যাব সেন্টারে ফোন করেছি কারণ আমি নদিয়া থেকে কলকাতায় যাব ঠিক আছে তো সেখানে আমি একা নয় আমার ফ্যামিলির সমস্ত সবাই যাবে যেমন বাবা মা দাদা বৌদি আর সব মানে ভাইপো ভাইঝি এই সব মিশিয়ে আমরা প্রায় সাত আটজনের মতন যাব তো আপনার ভাড়াটা কী রকম হবে আপনি একটু বলতে পারবেন মানে আপনার ক্যাব অনুযায়ী আর কি আর আমাদের তো আমরা নদিয়াতে আছি কলকাতায় যাব অনুষ্ঠান দেখার জন্য তো আপনি আমার ক্যাবের কী ক্যাব পাঠাবেন সেটা বলুন আর আপনার ভাড়া কত হবে সেটা বলুন আর সেরকম যদি হয় আমরা যদি ভাড়ায় পোষে যাই তাহলে কিন্তু আমরা যখন রিটার্ন করব তখন আপনার ক্যাবেই আসব